জীবিকা জীবিকা হচ্ছে চাষ বাস এখনকার মানুষ চাষবাস করতে গেলে সবসময় বিদ্যুতের প্রয়োজন হয় বিদ্যুৎ না থাকলে চাষ বাসের প্রচুর ক্ষতি হতে থাকে অর্থনৈতিক দিকটাও দুর্বল হয়ে পরে বিদ্যুৎ থেকে চলে স্যালো সমস্ত ডিপ অয়েল ওগুলো সব বিদ্যুৎ থেকেই চলে বিদ্যুৎ না থাকলে চাষের প্রচণ্ড ক্ষতি হতে থাকে আর অর্থনৈতিক দিকটাও দুর্বল হয়ে যায় আর বিদ্যুৎ চলে গেলে আলোর সমস্যা সবসময় হতে থাকে তার জন্য আমাদের এলেক্ট্রিক চার্জার তো বিদ্যুতে চলে সেটা তো আর চলবে না তার জন্য আমদের এমনি ব্যাটারি চার্জার ইনভার্টার এসব প্রয়োজন হয় আর অনেকের বাড়িতে ইনভার্টার আছে আবার অনেকের বাড়িতে ইনভার্টার নেই গ্রামে তো সবার বাড়িতে ইনভার্টার থাকে না এই ব্যাটারি চার্জারই চল চলে তাই বিদ্যুৎ চলে গেলে আমাদের নানা দিক থেকে প্রচুর অসুবিধা হতে থাকে